হ্যাঁ আপনি কি ভ্রমণ এজেন্সি থেকে বলছেন বলছি আমার একটা ট্যুর ছিল যাওয়ার ট্যুর যাওয়ার ছিল বকখালি বকখালি ভ্রমণ ছিল আপনি কি যেতে পারবেন আপনি কি যেতে পারবেন হুম ঠিক আছে আপনার তাহলে বকখালি এখানে পলাশচাবড়ি থেকে যাব বকখালি হ্যাঁ আর আমরা আর আমরা ছয় জন যাব হ্যাঁ আপনার আপনার পরশুদিন ফাঁকা হবে তো আচ্ছা ঠিক আছে আমরা ছ জন যাব কিন্তু আর এই ভাড়াটা বলুন এসিতে কত লাগবে আর না বিনা এসিতে কত লাগবে আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আড়াই হাজার আর আপনি একটু গাইড করতে পারবেন তো মানে আমাদের কে একটু ঘুরে দেখাতে পারবেন তো আচ্ছা ওখানে নদী তারপর পাহাড়ে ওঠার জন্য একটু ব্যবস্থা করে দিতে হবে

আর তারপরে ধরুন আমরা যখন পিকনিক করব আপনি একটু সাহায্য করে দিলেন হুম হুম আচ্ছা তাহলে পরশুদিন আমরা বেরাব এখান থেকে ভোর পাঁচটায়

তাহলে তো সাতটার আগে পৌঁছে যাব হুম তো আর রাস্তা ঠিকঠাক আছে তো

আর আপনার আর আপনি ড্রাইভার পাঠাবেন না আপনি নিজে আসবেন

আচ্ছা আপনি যদি ড্রাইভার পাঠান ড্রাইভারকে একটু বলে দেবেন ঠিক আছে এদিক ওদিক ভালোভাবে হ্যাঁ হ্যাঁ একটু ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বলবেন আর রাস্তা ঘাট সব ঠিক আছে তো হুম আচ্ছা কোনও অসুবিধা হবে না তো রাস্তায় কেন না গাড়িতে বাচ্চাও থাকবে আবার সে ইয়ে বয়স্ক মহিলারাও থাকবে তো

তো তাহলে তাহলে ওই কথাই রইল আপনি পরশু দিন ভোর পাঁচটার আগে গাড়িটা এগিয়ে দেবেন আচ্ছা অগ্রিম আপনি নাম্বারটা বলুন আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি নাম্বারটা বলুন আচ্ছা ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেন্ড করে দেবেন আর আমি টাকাটা পাঠিয়ে দেব কত অগ্রিম দিতে হবে ঠিক আছে পাঁচশো টাকা পাঠিয়ে দেব ঠিক আছে ঠিক আছে রাখছি